হ্যাঁ আমি কসবা থানা থেকে বলছি কন্ট্রোল রুম থেকে সিভিক ভলেন্টিয়ারস তো আমার ওপর দায়িত্ব পড়েছে যারা টোটো চালক আছে হ্যাঁ তাদের আর কি সতর্কবার্তা দেয়া আর কি তো আপনারা টোটোটা কোন রাস্তায় চালান মেন রাস্তায় চালান না পাড়ার অলিগলিতে চালান আচ্ছা মেন রাস্তার যে নিয়মকানুন সাইডটা জানেন কোন দিকে সাইড দিয়ে চলেন চালান আচ্ছা সিগন্যাল মানেন নাকি আচ্ছা সিগন্যাল মানেন টানেন তাই তো আচ্ছা রেড সিগন্যাল রেড সিগন্যাল বোঝেন আচ্ছা গ্রিন সিগন্যাল

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ইয়োলো সিগনাল আচ্ছা আর যানজট হয়ে গেলে ধরুন সামনে কোনো পেসেন্ট আছে কোনো তাড়াতাড়ি করেন নাকি মানে ওভারটেক করার চেষ্টা করেন নাকি আচ্ছা আচ্ছা পিছন দিকের রাস্তার ওপরে স্পিডে যান নাকি যেমন কোনো যেকোনো টোটো আসছে সামনে টোটো আসছে আপনার টোটো স্পিডে মানে ওভারটেক করে যাতায়াত করেন নাকি আপনারা আচ্ছা কত স্পিড মোটামোটি তবুও একটু আনুমানিক আচ্ছা ঠিক আছে আচ্ছা গলিতে যখন চালান ধরুন রাস্তায় পাড়াটা পাড়ার বাচ্চা ছেলে মেয়েরা সব থাকে একটু সাবধানে দেখে শুনে চালান তো স্কুলের সামনে তো স্কুলে কোচিং

ও বর্তমানে টোটো প্রচুর বেড়ে গেছে টোটোর যে কম্পিটিশান হয়ে গেছে তো আপনারা নিজেদের মধ্যে যেমন চালানোটা স্পিড মানে কন্ট্রোল কন্ট্রোল ক্ষমতা অনেক সময় কি হয়ে যায় দলাদলি থাকে নিজেদের টোটোদের মধ্যে তাকে ওভারটেক বলা হয় এটা পাড়ার মধ্যে করা হয় নাকি ওভারটেকটা

ঠিক আছে